সেই শাড়িটা যেটা কিনেছিলাম সবাই এতো নাম করছিলো এতো প্রিয় হয়ে উঠেছিলো আর তার কথা কী বলবো শাড়িটা আমি যেই পরে সিঁড়িতে উঠছি হোঁচট খেয়ে একবার পরে যায় শাড়িটা সঙ্গে সঙ্গে ফাল ফাল করে ছিঁড়ে যায় শাড়িটা কিন্তু কোয়ালিটি কালার প্রিন্ট ভালো থাকলেও শাড়িটা কিন্তু একেবারে পচা ছিলো আমি তখন খেয়াল করিনি শাড়িটা সঙ্গে সঙ্গ ছিঁড়ে যায় শাড়িটার গা দিক থেকে একদম বাজে কোয়ালিটি আমার মনে হয় এরকম কোয়ালিটির এরকম ধরণের কাপড় আমার কেনা উচিত হয়নি বা আমি বুঝতে পারিনি শাড়িটা আমার খুব মন খারাপ হয়ে যায় শাড়িটা দেখে আমার খুব কষ্টও হয়েছিলো এতো আনন্দ পাওয়ার পর এই পচা শাড়িটা দেখে আমার খুব কষ্ট হয়েছিলো আমার মনে হয়েছিলো উপরে দেখে বিচার করাটা আমার ভুল হয়েছে তাকে ব্যবহার করে বোঝা যেতো শাড়িটা প্রচুর রংও উঠেছিলো পরের দিক থেকে শাড়িটা ন্যাতার মতন কাচার পর হয়ে যায় আমি বলি এই শাড়ি কখনো কেনা কারোর উচিত নয় আমার খুব ভুল হয়েছে